সেদিন অফিসের কাজের জন্য আমার অনেকটাই দেরী হয়ে গিয়েছিলো তো বাড়ি যাওয়ার জন্য কোনো বাস বা ট্যাক্সি সেরকম সামনা সামনি ছিলো না তো সেই জন্য আমি একটি ক্যাব বুক করি অফিস থেকে ক্যাব বুক করে বাড়ি যাওয়ার জন্য বলেছি তো ক্যাব দাদাটা দশ মিনিটের মধ্যে অফিসে চলে এসেছেন এবং আমাকে ড্রপ করলেন সেখানে তার পরিষেবা এবং গাড়ি চানালো গাড়ি চালানোর হাত খুবই সুন্দর এবং খুব ভালোভাবে গাড়ি চালিয়ে তিনি আমাকে অত রাত্রিবেলা সাবধানে নামিয়ে দিয়েছে এবং আমি যেই ডিরেকশন দিয়েছি আমার বাড়ির যে ডিরেকশনটা ছিলো সেটিকেও খুব কম খুব তাড়াতাড়ি মানে বলতে গেলে খুব কম সময়ের মধ্যেই আমাকে বাড়িতে নামিয়ে দিয়েছেন এবং এত রাতে তার সে ক্ষেত্রে সেরকম কোনো অসুবিধা হয়নি আমার ঐ ক্যাবে করে যেতে কারণ এখনকার দিনকালে মানুষজন তো ঠিক ঠাক থাকেই না এবং আমার যে আমার কোনো সেরকম ক্ষতিও করেনি মানে খুবই ভালো এবং ভদ্র লোক এবং ঐ দাদার ব্যবহার খুবই সুন্দর খুব ভদ্র তিনি তিনি আমাকে সেরকম কোনো কথাও বলেনি শুধু বাড়ির ঠিকানা জিজ্ঞাসা করেছেন এবং আমাকে সেইখান আমার বাড়ির ঠিকানায় খুব সাবধানে নামিয়ে দিয়েছে এবং এত রাতেও যে তিনি আমাকে সাহায্য করেছেন এর থেকে আমি খুবই কৃতজ্ঞ এবং ক্যাব ড্রাইভার দাদাকে আমি তার ভদ্রতার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই যে এত রাতেও তিনি সময় করে এবং ডিরেকশন অনুযায়ী খুব ভালোভাবে গাড়ি চালিয়ে এবং বেশি স্পীডেও গাড়ি চালাননি মোটামুটি মিডিয়াম স্পীড রেখে গাড়ি চালিয়ে এবং খুব ভালোভাবে গাড়ি চালিয়ে নিয়ে গেছেন এবং কোনো অসভ্যতামো করেনি খুব সুন্দরভাবে মানে পরিবেশটাকেও খুব সুন্দরভাবে কথা টথা বলে তিনি আমাকে অত রাত্রে বাড়ি পৌঁছে দিয়েছে এর জন্য আমি খুবই ধন্যবাদ জানাই তাকে এবং আমি তার কাছে খুবই কৃতজ্ঞ যে এত রাতেও তিনি আমাকে আমার বাড়িতে পৌঁছে দিয়েছেন